আমি সবথেকে আমার শ্রেষ্ঠ রান্না বানিয়েছিলাম চাউমিন চাউমিন আমার খেতে খুব ভালো লাগে আমার পরিবারেরও সবারই খেতে ভালো লাগে আমার ভাই বোন সবাইয়েরই খেতে ভালো লাগে চাউমিন তাই আমি চাউমিন বানিয়েছিলাম চাউমিন বানাতে আমার খুব ভালো লাগে চাউমিন চাউমিন চাউমিন বানানোর রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম আমার মা আমাকে শিখিয়ে দিয়েছিল কীভাবে চাউমিন বানাতে হয় তারপর পর আমি চেষ্টা করে চেষ্টা করে দেখেছিলাম ভালোই বানাতে পারি সবাই খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে তাই আমার চাউমিন বানাতে খুব ভালো লাগে চাউমিন বানাতে চাউমিন লাগে চাউমিন লাগে চাউমিনের মশলা লাগে গাজর লাগে আলু লাগে বিন মটরশুঁটি ক্যাপসিকাম অনেক কিছুই লাগে প্রথমে চাউমিনটাকে আমরা সিদ্ধ করি তারপর সব সবজিগুলোকে একসাথে ভাজি তারপর ওর মধ্যে দিই এরকমভাবে এই রেসিপিটা করা হয় চাউমিন চাউমিন চাউমিন আমাদের তারপর এভাবে যখন চাউমিন হয়ে যায় তখন উপর থেকে চাউমিনের মশলা দিয়ে দিই আমরা চাউমিন খেতে যেমন ভালো তেমন করতেও ভালো চাউমিন আমাদের সবারই খেতে ভালো লাগে আমি বা আমি একবার বানিয়েছিলাম চাউমিন চাউমিন আমাদের সকলেরই খুব প্রিয় চাউমিনের রেসিপিও খুব সহজ তাই আমি খুব সহজেই চাউমিন বানাতে শিখে গিয়েছিলাম আমার মায়ের কাছ থেকে আমার মা খুব সহজেই আমাকে চাউমিন বানানো শিখিয়ে দিয়েছিল আমি খুব সহজেই চাউমিন বানানো শিখে গিয়েছিলাম চাউমিন তো একবারেই সহজ চাউমিন প্রথমে সিদ্ধ করে তারপর আলু ক্যাপসিকাম সব কিছু দিয়ে একসাথে তৈরি করলেই হয়ে যায় চাউমিন চাউমিন এমনিতে খুব ভালো খেতে বিকেলের দিকে মুড়ির বদলে চাউমিন করে খেলে আমাদের সবারই ভালো লাগে